আমার বাড়ি গ্রামে অর্থাৎ গ্রামের ধান কিষিকাজই হল ফসল বা চাষবাস তাই চাষবাসের মাধ্যমে যে সব ফসল উৎপাদিত হয় সেগুলোকে আমরা ব্যবসায় ব্যবহৃত করতে পারি আবার আমার বাড়ির কাছে নদী আছে যেখানকার বালি আমরা বিক্রি করে ব্যবসা করতে পারি আবার নদী থেকে পাথর পাওয়া যায় পাথরগুলা থেকেও ব্যবসা করা যেতে পারে নদীতে সবথেকে বড়ো ব্যবসা হল মাছ নদীতে অনেক ধরনের মাছ বসবাস করে সেই সব মাছ ধরেকে বিক্রি করে ব্যবসা করা যেতে পারে গ্রাম্য অঞ্চলে যে যে কৃষি হয় সে সব অঞ্চলে অনেক ধরনের ফসল যেমন ধান গম যব ভুট্টা আর তিল শষ্য এমনি পাওয়া যায় যেগুলো আমরা ব্যবসায় ব্যবহৃত করতে পারি শষ্য থেকে আমরা তেল তৈরি করে ব্যবসা করতে পারি আবার সবজিগুলাকে আমরা ঠান্ডা ঘরে রেখে অনেক পর পরও ব্যবহার করতে পারি সেগুলি থেকে ব্যবসা করে অনেক ইনকাম তে পারে শুধু ধান চাষ করলে হবে না ধান চাষের সাথে সাথে আরো নতুন নতুন সবজি নতুন নতুন কিছু ফসল চাষ করতে হবে যেগুলা খুব অর্থ উপার্জনে সাহায্য করে সেই সব ফসল চাষ করে আমরা ব্যবসা করতে পারি গ্রাম্য অঞ্চলের প্রধানই ব্যবসার কাঁচামাল হল চাষবাস তাই চাষবাসের থেকে যে সব ফসল উৎপাদন হয় যেমন ধান যব গম ভুট্টা ইত্যাদি এগুলো থেকে আমরা ব্যবসা করতে পারি